আমি দেশের বাইরে ভ্রমণ করিনি অবশ্য কিন্তু দেশের মধ্যে ভ্রমণ করেছি অবশ্য রাজ্যের বাইরে ভ্রমণ করতে ভালো লাগে ভ্রমণ করতে ভালোবাসি নতুন নতুন জায়গায় যাওয়া নতুন নতুন জিনিস দেখা শেখা ভালো লাগে ভ্রমণ করেছি বেশ কিছু কিছু জায়গায় যেমন ধরো বৃন্দাবন হরিদ্বার হৃষীকেশ দিল্লি আগ্রা পুরী গাছ এরকম ইত্যাদি কিছু কিছু জায়গায় এরকম কিছু কিছু জায়গায় গেছে আর মূল উদ্দেশ্য ছিল তীর্থ এত তীর্থস্থান দেখা ঘোরা ভগবানের সম্পর্কে জানা ভ্রমণ করতে ভালো লাগে নতুন জিনিস দেখতে ভালো লাগে নতুন কিছু শিখতে ভালো লাগে তার জন্য ঘোরা অবশ্যই কিন্তু ঘোরার মেন উদ্দেশ্য হলো তীর্থস্থান তার মধ্যেই পড়ছে বৃন্দাবন হরিদ্বার হৃষীকেশ পুরী ইত্যাদি কৃষ্ণকে কৃষ্ণ সম্পর্কে জানা বোঝা এর কারণই হলো ঘোরা যাতে তার সেই তীর্থস্থানে গিয়ে সেই জিনিস জানতে পারা বুঝতে পারা শিখতে পারা এইগুলো এইভাবেই ঘুরেছি দেখেছি শিখতে গেছি এখনও ইচ্ছা রয়েছে আরও জায়গায় ঘুরতে যাওয়া সেখানকার মানুষ কালচার কি ধরনের পোশাক কী ধরনের আলাপ ব্যবহার ভাষা সেই সম্পর্কে জানা নানান জায়গার যেহেতু নানান রকমের ভাষা হয় পোশাক হয় খাওয়ার হয় দেখার ভঙ্গিমা কথা বলা হাটা চলা সব রকমের জিনিসের ভঙ্গিমা আলাদা হয় সেগুলো জান না বোঝা আর ঘুরতে যাওয়ার পথ বলতে ট্রেন বাস অটো নানারকম এক এক জায়গায় যেহেতু এক রকম যানবাহনে করে এক জায়গায় তো যাওয়া সম্ভব না এক এক জায়গায় যেতে গেলে এক এক রকম যানবাহনের দরকার পরে সেক্ষেত্রে এক এক জায়গায় গিয়েছি এক এক রকম যানবাহনের সাহায্যে কোনো সময় ট্রেন কোনো সময় অটো কোনো সময় বাস এক এক সময় এক এক রকমভাবে কোনো সময় জাহাজ যেখানে যে হয়ে যাওয়া গেছে